আমার মালিকানাধীন কিছু গুরুত্বপূর্ণ হল সেলাই মেশিন উলবোনা কাঁটা সেলাই মেশিনে আমি আমার সেলাই মেশিন উলবোনা মেশিন উলবোনা কাঁটা দিয়ে জীবিকা নির্বাহ করি সেলাই মেশিনে আমি বাড়িরও কিছু কেমন সেলাই করি বা আশেপাশেও সেলাই করি সেলাই সেলাই মেশিনটা আমার নিজের নয় আরো ভালোভাবে নিজের মেশিন কিনে ভালোভাবে কাজ শিখতে চাই উলবোনা কাঁটা দিয়েও আমি শীতের পোশাক বানাই যেমন সোয়েটার টুপি মাফলার জীবিকা জীবিকা এতেই আমি জীবিকা নির্বাহ করি এটা এরপরে এটা আরো ভালোভাবে শিখতে চাই এবং প্রশিক্ষণ করতে চাই